ভারতে চাকরির বাজার খুবই কম এবং লোকসংখ্যা যেহেতু বেশী এবং শিক্ষিতের হার দিনে দিন বাড়ছে এর জন্য কি হচ্ছে যে শিক্ষিত মানুষ আছে কিন্তু চাকরি সেইরকম নেই এর ফলে একটি চ্যালেঞ্জ আসছে মানুষের বেকারত্ব বাড়ছে এটিও একটা চ্যালেঞ্জ যে কীভাবে মানুষের বেকারত্ব কমিয়ে চাকরির সন্ধান এবং সুযোগ করে দেওয়া যায় এটাই বর্তমানে একটি বিশেষ চ্যালেঞ্জের মাধ্যম হয়ে আসছে